হ্যালো বলছি কি যে শরীর কেমন আছে এখন আচ্ছা তুমি কিন্তু খাওয়াদাওয়া ঠিকঠাক করে করবে ঠিক আছে হ্যাঁ সেই তো সেজন্য তুমি শোনো সবার প্রথমে পাতলা করে পেঁপে দিয়ে আলু দিয়ে ভালো করে পাতলা করে মাছের ঝোল খাবে আর খাওয়াদাওয়া হয়ে গেলে খাওয়াদাওয়া হয়ে গেলে একটুখানি রেস্ট নিয়ে যা যা ওষুধ আছে খেয়ে তারপরে তুমি একটু বিশ্রাম করে নিয়ে হ্যাঁ সেই তো স্বাদ বাড়াবার জন্য ওই তো সে জন্য পেয়ারা ছোটো ছোটো পেয়ারা সেগুলোকে হালকা করে বিট নুন দিয়ে মেখে এটুখনি চিবোতে হবে তালে ওইটা চিবোলে ভালো করে দাঁতও পরিষ্কার হয়ে যাবে মানে জিবটাও পরিষ্কার হয়ে যাবে স্বাদটাও বাড়বে আর সকালবেলা হ্যাঁ সকালবেলা ওই তো সেজন্যই বলছি সকালবেলা তুমি যাহোক করে একটুখনি খেয়ে যেমন ধরো চিরে সেদ্ধ কিংবা একটু ওটস এই সমস্ত খেয়ে তাপরে তুমি একটু ফলের রস খেলে ফল একটু বেদানার রস খেলে বেল হ্যাঁ হ্যাঁ ভালো করে ছেঁকে নিয়ে না না ডিম খাওয়া যাবে না এখন আপাতত দু এক দিন ডিম খাওয়া ছাড়ো আর কদিন পরে ডিম খেও কারণ ডিমটা একটুখানি পেটটা গরম করে দেবে তো হ্যাঁ স্যুপটা খুব ভালো স্যুপটা খাওয়া যাবে স্যুপটা খেতে তোমার স্যুপটা খেলে অন্তত মুখে রুচিটাও আসবে বুঝতে পেরেছো এই সমস্ত খাবে খেয়ে শরীরটাকে ঠিকঠাক রাখবে ঠিক আছে যা চলছে হ্যাঁ সেরকমই থাকবে আর তো কিছু খেতে হবে না আর তো কোনো প্রবলেম নেই ঠিক আছে হুম ডক্টরকে দেখিয়ে নেবে ডক্টরকে দেখিয়ে নেবে ব্যাস ঠিক আছে হুম হুম হুম